যোগ ব্যায়াম করার বয়েস অনেক কিছু হওয়ার দরকার নাই ছোটোবেলা থেকেই এই যোগ ব্যায়াম করতেই পারে কিন্তু এই যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষ অনেক সুস্থ থাকে এই ব্যায়ামগুলি যদি করা হয় তাহলে তাদের রক্ত চলাচল এবং শরীরে যতো রকম সমস্যা দূর হয়ে থাকবে যাবে এতে মানুষ অনেক সুবিধা পাবে এই ব্যায়ামগুলি খুবই শরীর পো শরীর পো শরীরের পক্ষে করা কার্যকারী আমার মনে হয় প্রত্যেকে যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখুন